পশ্চিমবঙ্গের মধ্যে প্রচুর পুজোপাঠ আছে হিন্দুদের প্রচুর পুজো আছে খ্রিস্টানদের পঁচিশে ডিসেম্বর আছে মুসলিমদের মহরম আছে ঈদ আছে তো এইসব অনুষ্ঠানে যে দোকানদারগুলো আছে প্রচুর প্রফিট করে এই টাইম এই সময়গুলোই আর আমরা এই যে প্রতিটা অনুষ্ঠান আছে প্রতিটা অনুষ্ঠানে যে জামাকাপড় কেনা সব মানুষজন এক জায়গায় মিলিত হওয়া তো এগুলো হওয়ার কারণে মানে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয় মানে ভালো একটা বন্ধুদের মধ্যে সৃষ্টি হয় যার জন্য কোনো মানে এখানে কোনো হিংসা নেই ঠিক আছে কোনো কোনো কোনো ধর্মের মধ্যে যে হিংসা বিবাদ থাকে এখানে সেই সব কিছুই নেই তো সবাই মিলেমিশে থাকা হয় প্রত্যেকটা ধর্মের মানুষ প্রত্যেকটা ধর্মের মানুষের সাথে ভালো কথা বলে বন্ধুদের মতো প্রতিটা অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করে আসে কারোর কোনো অনুষ্ঠান হলে সেখানেও তারা আসে তো এখানে কোনো দ্বন্দ্ব নেই মারামারি নেই এখানে হচ্ছে সব ধর্ম মিলিয়ে এক একত্রিতভাবে ভালো থাকে আর এখানে যত পুজো পাাঠ হয় প্রত্যেক পুজোই প্রত্যেকটা ধর্মের মানুষ একসাথে আনন্দিত আন আন আনন্দ করে আর তোমার পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের সেই দিনেও আমরাও সবাই মানে হিন্দু ধর্মের লোক মুসলিম ধর্মের মানুষ আর খ্রিস্টানদের তো আছেই সবাই একসাথে আনন্দ করা হয়